আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজকর্ম করে বাড়ির বাসি কাজকর্ম করে রান্না রান্নার কাজ করি রান্নার কাজ করে ছেলেমেয়েকে তাদের কাজে পাঠানো এবং তারপরে তাদেরকে খাইয়ে দাইয়ে কাজে পাঠিয়ে তারপর সারাদিনের মধ্যে আমার বাড়ির যে সমস্ত কাজ বাকি থাকে সেগুলোকে সম্পূর্ণ করে একটু নিজের জন্য সময় বের করি সেই সময় বের করে সে নিজের যা ভালো লাগে সে টিভি দেখা বা অন্য কিছু কাজ করা সেলাই টেলাই করা কিছু এই ধরনের কাজ উল বোনা উল কাঁটা বোনা এই সমস্ত কিছু কাজগুলো করি এবং তার পাশাপাশি কখনও যদি ভালো লাগে নিউজপেপার এগুলো যেগুলো থাকে সেগুলো পড়ি বা ঘর সাজানো গোছানো ঘরের ঘরের কাজই বেশিরভাগ সময় ঘরের কাজেই ইনভল্ভ থাকি এই সমস্ত কাজগুলো করার পরে যখন মানে বিকেলবেলা আবার ছেলেমেয়ে আসে তাদের কাজের জায়গা থেকে আসে তাদের জন্য বিকেলের টিফিন করে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করার পরে সন্ধ্যেবেলা কোনোদিন কোনোদিন হয়তো সন্ধ্যেবেলা যদি একটু বাজারে বেরোই সেটা হতে পারে বা বাজারে না বেরোলেও সন্ধ্যেবেলা বেশ কয়েকটা টিভি মানে টিভি সিরিয়াল হয় সেগুলো দেখি তারপর আবার রাতের খাবার বানানো রাতের খাবার বানিয়ে পরে সেগুলো সময় হলে রাত্রিবেলা খেতে দেওয়া বাড়ির সবাইকে খেতে দেওয়ার পরে খাওয়া হয়ে গেলে আবার পরের দিনের জন্য সমস্ত কাজ কিছু গুছিয়ে রাখা কারণ আবার সেই সকালবেলা উঠে থেকে তাড়া হয় তো হড়বড় একটা থাকে তাই পরের দিনের জন্য আবার বেশ কিছু কাজ এগিয়ে নিয়ে তারপরে আবার শুতে যাওয়া